আমি সেইমতো ভাবে রান্না কিন্তু কখনো করি না কিন্তু বিয়ের পর প্রথম প্রথম আমি রান্না করতে খুব ভয়ও পেতাম তারপর আমি নিজেই ভাবলাম যে রান্না না করলে খাব কি তাই নিজের থেকেই একটু একটু করে রান্না করতে শিখলাম আমি প্রথম প্রথম একটু একটু রান্না করতাম সে রান্না আমার ঠিকমতো মুখেও দেওয়া যেত না হঠাৎ একদিন একটি আমি তরকারি হঠাৎ পটলকে ভাবলাম যে পটলের তরকারি পটলটাকে যদি ছিলে বা ভালো করে সেদ্ধ করে যদি একটা তরকারি কিছু করা যায় নিজের থেকেই তৈরি করলাম পটলগুলোকে একটু হালকা করে ছিলে তারপর সেটাকে আমি তেলে ভাপিয়ে নিলাম ভাপিয়ে নেওয়ার পর পটলের ভেতর থেকে বিচগুলোকে বার করে দিলাম বার করে রাখার পর একটু আলুর বা ছানার পুর করেছিলাম যেটা আলু এবং তার সঙ্গে দুধকে ছানা কাটিয়ে ছানার সঙ্গে এক সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম সেটাতে জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কারি পাতা সব রকম মশলা মিশিয়ে তাকে ভালো করে একটু মাখিয়ে রেখেছিলাম তারপর সেই পটলের ভেতর থেকে বিচগুলো বার করে নেওয়ার পর সে ছানা এবং আলুর পুরটাকে ভালো করে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম ঢুকিয়ে দিয়ার পর সে তার পটলের দুদিকটা মুখ আবার পুনরায় চিটিয়ে দিয়েছিলাম চিটিয়ে দেওয়ার পর সেটাকে আমি আবার হালকা তেলে এপিট ওপিট করে অনেকক্ষণ ধরে লাল লাল লাল লাল করে ভেজে নিলাম ভাজার পর একটু বড়ো বড়ো করে আলু কেটেছিলাম সে আলুগুলোকেও এপিট ওপিট করে ভেজে নিলাম ভেজে কিছুক্ষণ রাখার পর আমি পিঁয়াজ আদা রসুন সব কেটে এবং সেটাকে ভালো করে মিক্সিতে করে তারপর তাতে আমি জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু খাবার মানে খাবার আবার যে সব মশলা হয় যেমন সবজি মশলা সে সব মশলা দিয়ে আমি সেটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে নাড়লাম নাড়ার পর যখন দেখলাম যে মশলাটা হয়ে গেছে কষানোর গন্ধ নেই তখন আমি কিন্তু ওই পটলগুলোকে আমি ওতে তুলে দিলাম তুলে দেওয়ার পর আমি একটু জল দিয়ে হালকা একটু ঢাকা দিয়ে ফুটিয়ে একটু উপরে ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম কিছুক্ষণ নামিয়ে রাখার পর আমি একটা কয়লাকে আগুনে গরম করেছিলাম গরম করার পর সেই কয়লাটাকে একটা বাটির পাত্রে রেখেছিলাম রাখার পর সেই পটলের উপর সেই তরকারিটার উপর কয়লাটাকে বসিয়ে একটু ঘি দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এত সুন্দর গন্ধ বেরিয়েছিল যে গন্ধয় জিনিসটা খাওয়া হয়ে যায় আমার হ্যাসবেন্ড মানে আমার স্বামী কখনো কিন্তু পটলের তরকারি খায় না কিন্তু সেদিন খেয়ে সে বুঝতে পারে নি যে এটা পটলটাকে বানিয়েছিলাম কীভাবে তার কিন্তু খুব ভালো লেগেছিলো আমি এইভাবেই একটু একটু করে রান্না দেখে বা করো কাছ থেকে শুনে ঠাকুমাদের কাছ থেকে শুনে আমি রান্না করি এবং রান্না করতে করতে আমি এখন আর সব রান্নাই প্রায় পেরে গেছি এবং করতেও শিখে গেছি এবং খেতেও মোটামুটি ভালোই লাগে বলে সবাই